আমার প্রিয় ঋতু শীত শীত আমার প্রিয় ঋতু হওয়ার কারণ হচ্ছে কারণ শীতকালে বসে শুয়ে এমনি সমস্ত কিছুতে আরাম পাওয়া যায় গরমকালে তো সেটা হয় না তাছাড়াও শীতকালের অনেক খাবার শাক সবজি যেগুলো হয় সেগুলো আমার খুব পছন্দের যেমন বাঁধাকপি ফুলকপি গাজর মটরশুটি এগুলো আমার খুব পছন্দের এই জিনিসগুলো পাওয়া যায় শীতকালে রান্না যাই খাবার বানাই না কেন সেগুলো খেতে খুবই ভালো লাগে আর তাছাড়াও শীতকালে ফ্যামিলিকে নিয়ে আমি ঘুরতে যেতে পারি পিকনিক করতে যেতে পারি গরমকালে তো সেটা হয়ে ওঠে না শীতকালেই যাই সকলে আর শীতকালে আমরা পাহাড় পর্বত সমুদ্র জঙ্গল ইত্যাদি জায়গায় আমরা ঘুরতে যেতে পারি তাছাড়াও শীতকালে প্রচুর পার্বণ পৌষপার্বণ ইত্যাদি হয় পৌষপার্বণে যে পিঠেগুলো বানানো হয় ওগুলো তো শীতকালেই বানানো হয় যেই পিঠেগুলো হয় সেগুলো আমার খুব প্রিয় এটাও একটা কারণ আমার শীত ঋতু পছন্দ হওয়ার তাছাড়া শীতকালে অনেক উৎসব হয় সেগুলোতেও তারপর শীতকালে যে ফুলগুলো ফোটে সেগুলো আমার খুব পছন্দের ফুল যেমন চাঁপা ডালিয়া গাঁদা সূর্যমুখী এই ফুলগুলো আমার খুব পছন্দের তাই শীতকালটা আমার খুব ভালো লাগে এগুলো হচ্ছে এক একটা দিক গরমকালে তো কোন কিছু করে আরাম পাওয়া যায়না না শীতকালে বসে থাকি না কেন যেখানেই থাকি তারপর বিদ্যুতের এখন এতো সমস্যা তো শীতকাল সেই সমস্যাটা হয় না তো এজন্যই শীতকাল আমার খুবই ভালো লাগে